আচ্ছা এখন বিকেল চারটে বাজে আপনার আজকে গ্যাস দেওয়ার কথা ছিল না আমি সারাদিন ঘরে বসে রয়েছি কালকে ম্যাসেজ এসছে আজকে আসবে আমি চাকরি করি আর আপনি এখনও এলেন না তো দিতে সেটা কি করে হয় সেটা কি করে হয় বলুন তো মানে না না না আপনার না তো সেটাই তো আমাদের এলাকায় কে দিচ্ছে তাহলে আমি তো সারাদিন ধরে বসে আছি এরম করলে তো আমি অভিযোগ জানাবো আমি তো তাহলে গ্যাসের ইয়েতে ওই ইন্ডেনে ইয়েতে অভিযোগ জানাবো মানে একটা সময় নিয়ে আমার তো সময়ের দাম আছে না বলুন আমি সকাল থেকে বসে আছি কিন্তু কিন্তু আপনার তো এই এলাকাটা তো আপনারও আমি তো আপনাকেই ধরবো না কারণ আপনার নামটা তো আপনার এসছে তাহলে আপনার নামে আমাকে কিন্তু অভিযোগ জানাতে হচ্ছে দাদা আপনার তো দিয়ে যাওয়া উচিত ছিল না ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি ঠিক আছে ব্যবস্থা নিচ্ছি